লকডাউনের সময়ে বাজারের সবজি টবজি পাওয়া যেতো না হয়তো সপ্তাহে এক দিন সবজি আসতো বা রাস্তা দিয়ে যেতো কেউ তাদের থেকে একটু কিনে নিতাম এই রকম একটু সবজি রান্না করতাম তবে বেশিরভাগ দিনই ডিম বেশি পাওয়া যেতো ডিমটা আমি বেশি করে বাড়িতে মজুত করে রাখতাম বেশিরভাগ দিন কোনো দিন ডিমের ঝোল কোনো দিন ডিমকে ভেজে একটু মাছের ঝোলের মতো করে ঝাল কোনো দিন ডিমকে সেদ্ধ করে আলু দিয়ে তরকারি বেশ ডিমটাকে কুচি কুচি করে সুন্দর বেশ তরকারি হয়ে গেলো তার সঙ্গে একটু আলুভাতে তারপরে একটু ডাল এইভাবেই আমি রান্না করেছি লকডাউনে বেশিরভাগ দিনই এইভাবেই আমরা খেয়ে চালিয়েছি তারপরে পোস্তও করেছি কোনো কোনো দিন আলুর পোস্ত কোনো কোনো দিন আলুকে এমনি বাটি আলুকে সেদ্ধ করে একটু জিরা লঙ্কা আদা পেঁয়াজ দিয়ে একটু বেশি করে তেল দিয়ে আলু বাটি এরকম রান্নাও করেছি খেতে খুবই টেস্ট লাগে খুবই ভালো লাগে এইভাবে রান্না করে আমি লকডাউনের সময় চালিয়েছি সবজি তখন পাওয়াই যেতো না কেউ বাজার বসতোই না বাজারে যাওয়াও যেতো না খুব ভয় ভয় করতো তখন বেশিরভাগ দিনই আমরা ডিমটাই খেয়েছি আর ডিমই রান্না করেছি মাঝে মদ্যে হয়তো সামনাসামনি কোনো পুকুরে যদি মাছ ধরা হতো তাহলে এক আধ দিন হয়তো মাছ টাছ পাওয়া যেতো সেই মাছ এক দিন একটু বেশি কিনে দু দিন চালাতাম এই রকম করে লকডাউনের সময় এইভাবেই আমি রান্না করেছি এইভাবেই রান্না করে বাড়ির সকলকে খাইয়েছি